আমি ছোটো থেকে বড়ো পর্যন্ত অনেক ভুলই করেছি এবং অনেক কাজ কিছু করেছি কিন্তু আমার জীবনে সবার চেয়ে বড়ো ভুল বলতে একটা ভুল যা আমার গোটা জীবনে সারা জীবন দাগ রেখে দিয়েছে আমার এবং অন্য মানুষের জীবনে অনেক রকম ভুল দেখা যায় অনেক রকম ভুল দেখা যায় যা সার্বিকভাবে হয়ে থাকে কিন্তু সেই যে আমি ভুল করেছি সে ভুল মনে হয় আমি কিন্তু সে পশ্চাত কখনোই পাব না আমি যখন ছিলাম স্কুলে তখন ক্লাস আমার এইট কি সেভেন সেই সময়ে আমি আমার বন্ধুকে একটা বই চুরির এক মিথ্যায় বন্ধুকে ফাঁসিয়ে দিয়েছিলাম কিন্তু পরে যখন নিজের দোষ বুঝতে পারি তখন বন্ধুর সাথে প্রায় আমার এক বছর কথা হয়নি সেই জিনিসটা আজও আমার মধ্যে গেঁথে থাকে এক বছর পরে তার সাথে সব ঠিক হয়ে গেল কিন্তু সেই বন্ধুকে আমি কখনো সেই দোষ থেকে মুক্ত হতে পারেনি এবং সেই বন্ধুকে পরে আমি ক্ষমা চেয়ে নিই এবং তার কাছে সব ঠিকঠাক করে নিই